হ্যালো সবাইকে এখন সব ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার জন্য আধার বায়োমেট্রিক করা প্রয়োজন তাই জন্য সবাইকে তাদের ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ব্যাঙ্ক বায়োমেট্রিক যাচাইকরণ সম্পূর্ণ করা উচিত এছাড়া যারা অনলাইনে অনালাইনে সব করতে পারে তারা বাড়ি বসে তা করতে পারে এবং এখন সব ব্যাঙ্কের আলাদা করে অ্যাপ থাকে সেইখান থেকেও করা যায় আমার মতে এইটা ব্যাঙ্কে গিয়ে করানোই ভালো